আমার এলাকার ঐতিহ্যবাহী খেলা হল ফুটবল আমরা ছোটোর থেকে নানা রকমের খেলা যেমন হাডুডু কাবাডি গুলি চামচ গুলি খেলতাম স্কুলে গিয়ে বিভিন্ন ধরনের খেলা যেমন হাই জাম্প লং জাম্প একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় এসব খেলা খেলেছিলাম যদিও আমার ফুটবল ভালো লাগে তো আমি এইসব স্কুলের খেলায় খেলেছিলাম তারপর আমি আস্তে আস্তে ফুটবল খেলায় মনোযোগ দিলাম স্কুলের বিভিন্ন ফুটবল খেলায় আমি অংশগ্রহণ করতাম ফুটবল খেলার সমস্ত ড্রেস আমার বাবা আমাকে কিনে দিত জুতো মোজা ড্রেস জার্সি সব আমাকে কিনে দিত বিভিন্ন জায়গায় আমি খেলতে যেতাম এবং মেডেল পেতাম এতে আমার বাবা খুব খুশি হতো এরপর আস্তে আস্তে আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি ঠিকমতো ছুটতে পারতাম না পায়ে ব্যথা হতো ফুটবল খেলতে পারতাম না তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি শ্বশুরবাড়িতে এসে খেলতে পারতাম না আমার খুব কষ্ট হতো তারপর আমার ছেলে মেয়েরা হওয়ার পর ধীরে ধীরে বড়ো হওয়ার পর আমি তাদেরকে খেলতে নিয়ে যেতাম এবং মাঠে যেয়ে খেলা শেখাতাম ফুটবল খেলা আমার ছেলে ছোটোর থেকে ক্রিকেট খেলতে ভালোবাসত এবং মাঝে মধ্যে ফুটবলও খেললো খেলত আমার ছেলের ক্রিকেট খেলার জন্য যাবতীয় জিনিস ব্যাট বল জার্সি মোজা জুতো সব কিনে দিয়েছিলাম আমার মেয়েদের জন্যও খেলার সমর সব রকম ড্রেস আমি কিনেছিলাম যখনই সময় পেতাম বিকেলবেলা মাঠে গিয়ে মেয়েদের ফুটবল খেলা শিখাতাম এবং ছেলে ক্রিকেট খেলত আমার যখন সময় পায় আমার স্বামীও ফুটবল খেলত এখনও খেলে যদিও সে এখন কাজ করে তারপরেও যখন টাইম পায় মাঠে গিয়ে ফুটবল খেলে আমার ফুটবল খেলতে খুব ভালো লাগত তাই আমি আমার ছেলে মেয়েকেও খেলা শিখিয়েছি এতে শরীর মন সবারই ভালো থাকে এবং ফুটবল খেললে শরীরের মানসিক ও শারীরিক সমস্যা সমাধান হয় এবং শরীর খুব ভালো থাকে